আমাদের আমাদের এখানে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি দেখতে পারবো না আপনি ভ্যাকসিনেশানের জন্যে আপনি রোববার রোববার আমাদের এখানে ভ্যাকসিন দেওয়া হয় এবার বেড়ালদের আপনি একটা ভ্যাকসিন দিলেও হয় আর তিনটে ভ্যাকসিনও দিতে পারেন এবার যেটা আপনাদের যেটা কম্ফোর্টেবেল হবে সেটা আপনি করতে পারেন একটা আচ্ছা তিন রকমের ভ্যাকসিন হয় একটা হচ্ছে এফভিআর মানে এটা এইচ ভি ওয়ান একটা এফ সি ভি আর একটা এফ পি ভি তিনটে ভ্যাকসিনই আপনার ভালো হয় আর প্রথমের এক ফাইট ভ্যাকসিনের পরে সেকেন্ড যেই ভ্যাকসিনটা নেয়া দেয়া হবে সেটার মিনিমাম গ্যাপ থাকবে হচ্ছে আপনার ফর্টিন ডেস আচ্চা আর থার্ড নম্বর ভ্যাকসিনটা আপনার ওই ধরে রাখুন ওই দিন সিক্সটি ফোর ড্রেসের মধ্যে নিতে হবে মানে সেকেন্ড ভ্যাকসিনের থেকে সিক্সটি ফোর ডেসের মধ্যে আপনায় থার্ড ভ্যাকসিনটা নিতে হবে আর এরপরে দুটো বুস্টার নিতেও পারেন না নিতেও পারেন এইটা পার পার ভ্যাকসিন আপনার চার্জ পড়ে যাবে হচ্ছে টু হান্ড্রেড এই সরি টু হান্ড্রেড বলছি টু থাউসেন্ট ওয়ান হান্ড্রেড করে ওটা দেখে নিতে হবে একবার আর বুস্টার যেগুলো আছে সেগুলোর দাম আপনার অনেকটাই কম হবে আপনার ধরে রাখুন ওই সিক্সটিন হান্ড্রেড সেভেনটিন হান্ড্রেডের মধ্যে হয়ে যাবে মেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুস্টারটা হচ্ছে অপশনাল যদি নিতেও পারেন নাও নিতে পারেন সেটাও ফোনের ওপর নির্ভর করছে আর তারপরে তো দেখতে হবে আপনি একবার চেক আপে নিয়ে আসবেন আগে কেন কি তিনটে ভ্যাকসিনই অনেক কিছু দেখার আছে যে অ্যাসিমটোমেটিক ভা সিমটোমেটিক হচ্ছে নাকি আপনার ক্যাটটা এবার সেটা আপনি একসময় নিয়ে আসবেন তারপরেতে চেক আপ করে আপনার যেটা বেস্ট হবে আপনার পেটের জন্য সেটা দেওয়া হবে আপনি দেখুন বেট সবার থেকে ভালো খাবার হচ্ছে ঘরের খাবার যেটা আপনি খান সেটাই আপনি ভেঙে খাবেন এর থেকে ভালো খাবার হয় না এবার মাঝে মাঝে আপনি প্যালেট ফুড দিতে পারেন যেগুলো মানে প্যাকেট যেই ফুডগুলো আসে তা সেগুলো অনেক ধরনের আছে আপনি আপনি নিয়ে আসুন আমি আপনার ক্যাটটাকে দেখে আমি বলে দেবোখন এখন তো দু মাস দু না না দু মাসের দু মাস বয়েস তো এবার আপনি নিয়ে আসুন তারপরে আমি চেক আপ করে একবার দেখে অনেক ধরনের শ্যাম্পু কন্ডিশানার এগুলো থাকে হুম হুম হুম